আমি কিছুদিন আগে অনলাইনে একটি খাবার অর্ডার করেছিলাম সেই খাবার অর্ডার করার সময় সেখানে আমি একটা ঠিকানা দিয়েছিলাম সেই ঠিকানাটি ধরে যাতে আমার বাড়ির সামনে আসা যায় কিন্তু সেই ঠিকানাটা কোনোও কারণবশত তারা বুঝতে পাচ্ছে না সেই কারণে আমি তাদেরকে আবার ফোন করি ফোন করার পর তাদেরকে নির্দেশ দিই যে আপনি পূর্ব মেদিনীপুর থেকে খেজুরি সংলগ্ল গ্রামের দিকে আসুন এবং ওই গ্রামের সাইড দিকের যে গলি রাস্তাটা ঝরে যাচ্ছে সেই রাস্তা ধরে আপনি আর একটু সামনের দিকে এগিয়ে এলেই দেকবেন একটা মন্দির ওই মন্দিরের পাশের গলিতেই আমার বাড়ি তা সত্ত্বেও সে ঠিকঠাক মতো কথাটা বুঝতে না পেরে বা ঠিকানাটা যাই হোক অন্য গলিতে সে চলে যায় তাই বুঝতে পারে নি তাখে নির্দেশ দেয়ার জন্য আমি আবার পুনরায় ওই ওয়েবসাইটে যাই সেই ওয়েবসাইটে গিয়ে আমি আবার সেখানে নতুন ঠিকানা বুঝিয়ে আপলোড করি সেই আপলোড করার পর সেই ডেলিভারি বয় এসে সেই ঠিকানা ধরে আমার কাছে খাবারটা পৌঁছায়